আমি একটা জায়গায় কাজ করি সেইখানে আগে আমি সাইকেলে করে যেতাম এখন বিজ্ঞানের সুযোগ সুবিধার জন্য অটো ট্যাক্সি মারুতি বা বাসে করে আমি যেতাম আমি খুব সকাল সকাল করে পৌঁছে যাই এবং অফিসের কাজও খুব তাড়াতাড়ি হয় আগে অফিসের কাজে কাজ হাতে কলমে হত করতে খুব দেরি হত এখন বিজ্ঞানের উন্নতির জন্য কম্পিউটার ইন্টেরনেটের মাধ্যমে সব কিছু হয়ে যায় আর যখন এ অফিস থেকে সে অফিসে কাজ হত তখন সব কিছু চিঠির মাধ্যমে যেত তাতে যেতে অনেক দেরি লাগত এখন বিজ্ঞানের উন্নতির জন্য ফোন বা কম্পিউটারের সাহায্যে সব কিছু কাজ তাড়াতাড়ি হয়ে যায়